হ্যালো দাদা বলছি আমার দাদার প্রিওয়েডিংয়ের জন্য ফটোগ্রাফার চাইছিলাম তো আমার একটা বন্ধু আপনার নম্বরটা দিলো তো তিন দিনের শ্যুট হবে আপনি কি করতে পারবেন এই উনতিরিশে সেপ্টেম্বরই হবে হুম হুম হ্যাঁ ওই দু তারিখ পর্যন্ত ও মহালয়ের আগে ওই সকাল পর্যন্ত করলেই হয়ে যাবে সন্ধেটায় হবে না আর বলছি আর বলছি কি মানে কী ক্যামেরা ইউস করছেন করেন আপনি আর ক্যামেরার কোয়ালিটিটা কেমন একটু মানে ঠিক আমি ক্যামেরার ব্যাপারে জানি না তো একটু বলছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কী কী অ্যাঙ্গেল মানে শ্যুট হয় আর এডিট কি আপনিই করেন আচ্ছা আর আর বলছিলাম তাহলে ওই সকাল সকাল কিন্তু আসতে হবে বিয়ের আগে সব জিনিস থে কেমন হ্যাঁ হ্যাঁ উনতিরিশ তারিখে বললাম সকাল সকাল আসতে হবে কারণ সব কাজকর্ম থাকে তো আর বলছি এমনি কতো টাকা নেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা রাখছি তাহলে হুম হুম